হ্যাঁ বলুন বলুন

আচ্ছা ঠিক আছে এখন আলু পঁয়ত্রিশ টাকা পঁয়তিরিশ টাকা আলু আলু পঁয়তিরিশ টাকা আর পেঁয়াজ পঞ্চাশ টাকা

হ্যাঁ দাম বেড়েছে একটু কারণ কারণ হ্যাঁ বেড়েছে একটু মার্কেটে বেড়ে গেছে তো আমাদেরও তো কিনতে হয়েছে অনেক বেশি করে না না মা আপনি দেখুন মার্কেটে বেড়েছে ব্যাপারটা হচ্ছে এখানে যে সব জায়গায় একই রকম আমি তো আর একা বেশি নিতে পারবো না সব জায়গায় দা দাম বেড়েছে আর আমাদেরও কিনতে হয়েছে অনেক বেশি পয়সা দিয়ে আমাদেরও দাম অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে যার ফলে সব জায়গায় দাম বেড়েছে আপনার যদি সেরকম কিছু সমস্যা থাকে সমস্যা থাকলে আপনি পয়সা পরেও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু দাম সব জায়গায় দেখুন বেড়েছে হ্যাঁ সে তো এক আপনি এক কাজ করুন আমি অ্যাকচুয়ালি আমি আপনার থেকে বেশি নিচ্ছি না আপনি তো আমার রোজকার কাস্টোমার আমি বেশি নেবো না যেটা বেড়েছে সেটা তো আমাকে নিতেই হবে এ আপনি যদি সমস্যা থাকে আপনি দু দিন পরে দিন না কোনো অসুবিধা নেই পয়সা ঠিক আছে এখন আপনার যা লাগে নিন

হুম ঠিক আছে